হ্যালো হ্যাঁ হুম হুম আচ্ছা আচ্ছা হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তো হুম হুম হুম হুম খুব ভালো হবে হুম এখন হুম এখন ভর্তি হয়েছি দেখ এখন তো করতে গেলে তো করতেই লাগবে না হ্যাঁ পড়াশুনা আর হিস্ট্রি সাবজেক্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই সেটাই আর কি হুম হুম ও তুই এইগুলা জোগাড় করে ফেলছিস হ্যাঁ তাহলে তো ভালোই হয় তুই যদি এইরকম যদি ইসেটা নিয়ে নিস সাজেশনটা নিয়ে নিস তাহলে তো আমাদের পড়াশুনা একটু আগাতে পারে তাই না হুম আর একটু ভালো করে তো পড়তেই হবে না হ্যাঁ হুম হ্যাঁ এটাই ঠিক আসে তাহলে তুই হ্যাঁ এখনি নিয়ে নি নেবো আর কি হ্যাঁ তা তোর তুই আমাকে সাহায্য করিস হ্যাঁ হ্যাঁ তুই আমাকে এট্টু ইসে করিস আমরা দুই জনে মিলে যদি ইসে করে কাজ করি হ্যাঁ পড়াশুনা করি তাহলে মানে খুব ভালোই হবে না হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ সে তো নিতেই হবে হুম সেটা তো হ্যাঁ হুম হুম হুম এক ধরনের হুম এখানে হুম হ্যাঁ এখন মানে বেশি মানে গুরুত্ব দিতে হবে পড়াশুনাটা মানে হুম ঠিকই আছে তুই আমাকে জানাস আমিও পড়বো তুই যে ম্যাডামের কাছে পড়বি আমিও সেই ম্যাডামের কাছে পো